আমি আর আমার বন্ধু রাধারমণ দুজনে দৌড় প্রতিযোগিতা শুরু করেছিলাম তো আমি ওর থেকে অনেকটা যেতে যেতে দুজনে একসাথে যেতে যেতে অনেকটাই আমি ওর থেকে পিছিয়ে গিয়েছিলাম কিন্তু তবুও আমি হাল ছাড়িনি অনেকটাই কষ্ট হচ্ছিল দৌড়নোর সময় কিন্তু তবুও আমি মনের জোরে এগিয়ে গিয়েছি দৌড়েছি তো একটা সময় তবুও আমি ওর কাছাকাছি চলে এসেছি কিন্তু একদম শেষ পোজিশনে গিয়ে আমি জিতে গিয়েছি